হ্যাঁ আমি নিজের সুবিধার বাইরেও নাচের স্টাইল শেখার বা পারফর্ম করার সুযোগ পেয়েছিলাম সেটা হচ্ছে ছোটবেলায় করেওছি পারফর্মও করেছি নাচও করেছি অনেক আগে